আমি যখন আমার বাগানে গাছপালা লাগাই তখন দেখি যখন সে গাছপালাগুলোকে প্রতিনিয়ত জল দিই সার দিই ঠিক মতো ওষুধ দিই এবং পোকামাকড় লাগছে কিনা সে সব লক্ষ্য করি ঠিক দেখি যে গাছপালাগুলো প্রতিনিয়ত একটু একটু করে বেড়ে উঠছে যখন আমার সন্তানকেও আমি দেখি যে একটু একটু করে প্রতিনিয়ত বেড়ে উঠছে তখন যেমন একটা অন্যরকম অনুভূতি হয় মনটা যে কি ধরণের অনুভূতি হয় সেটা ঠিক আমি বলে বোঝাতে পারবো না ঠিক যখনই আমি দেখি ওরকমই যে গাছটাকে আমি কালকে তো তিনটে পাতা দেখেছিলাম আজকে আবার দেখছি সেখানে চারটে পাতা বেরিয়েছে এবং গাছে যখন ফুল ফুটছে ফল হচ্ছে তখন দেখে আমার মনে খুব ভালো লাগে এবং অন্য একটা অন্য রকম একটা অনুভূতি হয়